হ্যাঁ আমরা কলের জল পাই আমরা শহরে থাকি আমরা শহরে থাকি তাই বলে কি কলের জল পাবো না এখন আমার যতটুকু মনে হয় সরকার জলের অবস্থাকে নিয়ে স্পষ্ট সব ঘরে জল পৌঁছে দেওয়ার ঘরে ঘরে ব্যবস্থা করেছে

হুম গ্রামের দিকে যেরম জলের ব্যবস্থা আছে শহরের দিকে সেই রকম জলের ব্যবস্থা নেই শহরের দিকে যেমন পুকুরে জল থাকে কলে জল থাকে আমাদের শহরের অঞ্চলে তো সেরকম ব্যবস্থা নাই সেরকম পর্যাপ্ত পরিমাণে যদি জল পেতাম বিশেষ করে গ্রামের মতন যেমন পুকুর পেতাম আমাদের পরের জেনারেশনটা সাঁতার কাটা শেখাটা অনেক সহজ সে হয়ে যেত সাঁতার কাটার জন্য আলাদা করে প্রশিক্ষণে যেতে হতো না বাসন মাজা কাপড় ধোয়া আর ইত্যাদি কাজ এগুলো আরাম করে যে করা যেত পর্যাপ্ত পরিমাণে জল পেলে এগুলো ভালোভাবে করা যেত সবচেয়ে ভালো গরমের সময় অনেক বেশি স্নান করা যেত পর্যাপ্ত পরিমাণে আমরা যদি জলটা পেতাম তাহলে ওই কাজগুলো ভালোভাবে করতে পারতাম এবং সেই সময় জীবনটা হয়তো অন্য রকম হতো আমরা যদি জল পাই যেগুলো খাবার জল পরিষ্কারই আসে কর্পোরেশন থেকে দেয় তো তবে শুনেছি জলের মধ্যে অনেক রকমের নোংরাও থাকে আমি খুব একটা দেখিনি শুনেছি শুনেছি জলে নাকি কিছু মেডিসিনও দেওয়া হয় যেগুলো ব্যাক্টেরিয়া মারার জন্যে আমি এই কথাগুলো এই জন্যই বললাম কেন আমি ওই জলটা খাই না আমরা কেনা জল খাই একটা অ্যাকোয়াগার্ড আছে বাট এটা এই মুহূর্তে খারাপ হয়ে গেছে সেটা ঠিক করা হয়নি জল প্রতিটা মানুষের দরকার গোটা প্রাণীর জল যেতেই জলের দরকার যেমন গোটা প্রাণী জগতেই জলের দরকার যেমন জলের নাম হ্যাঁ জলের অপর নাম জীবন জল পেলে জীবনটা একটু অন্য রকম হতো যারা জল পায় না তারাই জানে জলের কতটাই মূল্য যেমন দুবাই ওদিকে কিন্তু জল পাওয়া যায় না ওরা যে বোঝে জলের মূল্যটা কত একটা মরুভূমিতে যারা যাত্রা করেন বা থাকেন তারা জানে জলের মূল্যটা কত এক ফোঁটা জলের মূল্য যখন খুব জল তেষ্টা পায় বা প্রয়োজন হয় তখনই বোঝা যায় জলের মূল্য কতখানি তবে আমি সমস্ত মানুষকে এটাই বলতে চাই জল অপচয় কেউ করবেন না আগামী দিন খুব বাজে দিন আসছে আমাদের জন্যে কেননা মাটির তলার জল আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্যে জল অপচয় করবেন না এইটাই আমার অনুরোধ সবার কাছে